আমি ছোটোবেলা থেকে আঁকা শিখি আমার আঁকার শিক্ষক আমাকে অনেক কিছু শিখিয়েছে এমন এমন জিনিস শিখিয়েছে যা দিয়ে আমি খুব ভালোভাবে আঁকতে পারি যেমন রঙগুলো দাগের মধ্যে এক লাইন করা ধীরে আঁকা চোখ থেকে আঁকা শুরু করা দুধরনের রঙ মিশিয়ে কাজ করা ছবি হিসাবে ঠিক করা রঙ শিক্ষক আমাকে ধরে ধরে আঁকা শেখাতেন আমার জীবন লক্ষ্যে যারা ভালোভাবে আঁকে তাদের অনেক দামি দামি রঙ ও তুলি আরও বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করতে হয় আঁকার আগে মনের মধ্যে সেই চিত্রটি আগে ভেবে নিতে হয় তারপর সেটা খাতায় তুলতে হয় আঁকা হল একটা অনুভব করার বিষয় এতে অনুভব করে মনের মধ্যে এঁকে নিয়ে তারপর শুরু করা উচিৎ অনলাইনে কিছু উৎস আছে যেগুলি আমি প্রতিনিয়ত অনুসরণ করি কিছু দক্ষ অঙ্কন শিল্পীরা অনলাইনে শেখায় এবং সেটি প্রতিনিয়ত আমি অনুসরণ করি যেমন আকাশ স্যার রোহন স্যার এদের অনলাইনে উৎস আছে সেখানে সব শেখানো হয় আমিও সেখান থেকেই সবকিছু শিখি এতে আমরা অঙ্কন দক্ষতা আরও বাড়ে প্রতিদিন চেস্টা করি আরও ভালোভাবে কী করে আঁকা যায়